আমি বারো দিন আগে একটা হেডফোন কিনেছিলাম তো বর্ধমান মায়া বাজার ওখান থেকে তো হেডফোনটা খুবই ভালো হেডফোনের সাউন্ড কোয়ালিটিও ভালো ব্যাটারি কোয়ালিটিও ভালো বেসের কোয়ালিটিও ভালো তো আমি আমার বন্ধুদেরকে বলবো হেডফোনটা নেবার জন্য কারণ হেডফোনটা খুবই ভালো